আমি আমার আধার কার্ড আপলোড করতে দিয়েছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো খবর আসেনি আমি এর আগে অনেক জায়গায় গিয়ে খোঁজখবর নিয়েছি আমাদের পাড়ার হচ্ছে সুমিত্রা ওরও করতে দিয়েছিলো কিন্তু ওরও বললো আসেনি এখন তো আদার ছাড়া কোনো ব্যাঙ্কের পরিষেবা বলো রেশন বলো কোনো কিছুই তো হবে না আধার কার্ড না হলে আমি খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি আমি এর আগে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আধার কার্ডটা আপলোড করার জন্যে কিন্তু এখনও পর্যন্ত হয়নি আমি চেষ্টা করছি আবার সব জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করে যদি আধারটা কার্ডটা ঠিক করে এ করা যায় আর হচ্ছে আধার ছাড়া তো এখন আর কোনো কাজকর্ম হয় না আমার তো ব্যাংকেরও পরিষেবা আধার কার্ড ছাড়া বন্ধ হয়ে গেছে ব্যাংকেরও কোনো কাজকর্ম করতে পারছি না কী করে যে কী করবো ভেবে উঠতে পারছি না অনেক জায়গা তো ঘোরাঘুরি করলাম কোনো পর্যন্ত কিছু হয়ে উঠলো না সে দেখছি চেষ্টা করে আবার এতে গিয়ে যদি ডাউনলোডটা ঠিকমতো হয়ে যায় সেই জন্যই চেষ্টা করে দেখছি আর কি